খামারে বা বাড়িতে কাজ করার সময় নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য যাতে কাজগুলো খুবই সুবিধা এবং তাড়াতাড়ি হয় তার জন্য আমরা টিভি বা হোম থিয়েটার বাড়িতে যে সব গান বাজানোর সরঞ্জাম থাকে সেই সব জিনিস বাজিয়ে নিজেদেরকে এন্টারটেনমেন্ট করি যাতে কাজ করতে কোনো রকম অসুবিধা না হয় বা আমাদের মন বা মনোভাবটা যেমন একটু ঠিকঠাক থাকে কাজের দিকে মন থাকে তো এইভাবেই আমরা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করি যে গান শুনে যে আমরা গান শোনার পর এই কাজটা একটু তাড়াতাড়ি হবে এবং মানুষ অনেক সময় হয় যারা লোক গান গায় বা যা পুরনো দিনের মানুষ কোনো সময় কাজ করার সময় পুরনো দিনের যেসব গান বা এখনের যে নতুন গান বেরোয় তো সেই ধরণের গান লোক গায় যাতে নিজেদের যে সব কাজ করে ওই সব কাজ একটু তাড়াতাড়ি বা একটু মনোযোগভাবে হয়